টিকিট বুকিং হোটেল বুকিং সাম্প্রতিক ভ্রমণের সময় প্ল্যাটফর্ম নম্বর স্টেশন বা বাস ছাড়ার অবস্থান ইত্যাদি জানার ক্ষেত্রে প্রযুক্তি বিভিন্নভাবে পরিবহণ সহজ করতে সাহায্য করছে এ কারণ মানুষ আজ আজ এখন এখনকার যুগে অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার কারণে মানুষের নিত্য দিনের কাজ আরও বেশি সক্ষম হয়েছে ইয়ে কারণ মানুষ গুগলের মাধ্যমে সব জায়গার লোকেশন মানুষ মানুষের কাছে এসে পৌঁছয় এবং সেই সম্পর্কে সেই সমস্ত প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষ এই সমস্ত কাজগুলি করে থাকে এই টিকিট বুকিং হোটেল বুকিং এবং বিভিন্ন ভ্রমণের সময় প্ল্যাটফর্ম নম্বর এ স্টেশন বা বাস ছাড়ার অবস্থান এগুলো মানুষ অতি সহজেই জানতে পারে এবং তাদেরকে এইভাবে পরিবহণে সাহায্য করতে পারে